একটা মানুষের শরীরে সাঁতারের গুরুত্ব অপরিসীম সাঁতার এমন একটা জিনিস এই সাঁতার কাটলে মানুষের শরীরের সমস্ত রকমের যে ব্যায়াম সেটাই সাঁতারের মাধ্যমেই সম্পূর্ণ করা যায় সাঁতার কাটলে শরীরে যত ব্যায়াম হয় তা রাস্তায় দৌড় বা রাস্তায় দৌড়ানো বা মাঠে দৌড়ানো বা যে কোনো ধরনের ব্যায়াম তার থেকে সাঁতারেও যে পরিমাণ ব্যায়াম পাওয়া যায় ও তও সেই একই পরিমাণ ব্যায়াম বা শরীরের উপকারিতা পাওয়া যায় সাঁতার দীর্ঘক্ষণ কাটার ফলে শরীরের যে দম বৃদ্ধি পায় তাতে মানুষের প্রচুর উপকারে আসে বা শরীরে প্রচুর কাজে লাগে সাঁতার কাটতে গেলে একটা বড়ো পুকুর দরকার হয় যেটা শহর অঞ্চলে অতটা এখন এখন পাওয়া যায় সুইমিং পুল বা বিভিন্ন ধরনের যে উঠেছে ওতে অনেক শহরের লোকও সাঁতার এখন প্র্যাকটিস করছে বা মূলত গ্রাম অঞ্চলের লোক সাঁতার বেশি কাটে গ্রামে পুকুরের পরিমাণও বেশি বা গ্রামের লোক সাঁতার ছোটোবেলা থেকেই তারা সাঁতার নিয়ে এইয়ে করে বা শরীরও অনেক ভালো থাকে সাঁতার কাটার জন্যে শরীরে প্রচুর উপকার হয়